রাজ্যের যে কোনো প্রান্তে ঘুত্তে যাবার জন্য টোটো মারুতি ও বাস এগুলোর ব্যবহার করা হয় এছাড়াও ট্রেনে করেও সবাই ঘুরতে যায় ট্রেনটা হলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এবং যারা অন্য কোথা থেকে ঘুরতে যেতে চায় তারা বাসে করে যায় তো বাসে করে যারা যায় তারা হচ্ছে ভাড়া করে মানে যে এখান থেকে আমি এত দূর যাবো তো এখানের এই ভাড়াটা কিন্তু নেবে মানে ধরো ছয়শো টাকায় কেউ করে কেউ হাজার টাকায় করে কেউ একশো টাকায় করে তো এরকম ভাড়া হিসেবে সবাই করে থাকেন আর মারুতি যেগুলো করে বা টোটো যেগুলো বলে সেগুলো সামনা সামনি রাজ্যের ভেতরে সামনা সামনি ঘুরতে যাওয়ার জন্য করে তো এইগুলো হচ্ছে আমাদের পরিবহনের সুবিধা যে কীভাবে যাবে সবাই ঘুরতে সেটা হচ্ছে পরিবহনের সুবিধা এবার পরিবহনের সর্বত্তম উপায়গুলো হচ্ছে যে যার লোকেশান যে যার জায়গা মতন একটা জায়গা ঠিক করে নিই যে এই জায়গায় আমরা দশজন যাবো এগারো জন যাবো কী তারও বেশি যাবো তো মোটমাট সবাই মিলে যাবো তো যাওয়ার সময় না আমরা পুরোটা পরিকল্পনা করে নিই যে কীভাবে যাবো কেউ যদি বলে ট্রেনে যাবো সে ট্রেনে যাবে কেউ যদি বলে মারুতিতে যাবো মারুতিতে অতটা দূর যাওয়া যেতে পারে তাহলেও মারুতিতেও যেতে পারে এছাড়া যে আমাদের পশ্চিমবঙ্গে যারা ট্যুর গাইড থাকে তারাও অনেক সময় হেল্প করে কোথাও নিয়ে যাওয়ার জন্য তাছাড়া যে আমরা সবাই ঘুরতে যাই আমাদেরও নিজেদেরও কিছু মনোভাব রাখা দরকার যা আমরা সেখানে ঘুরতে যাচ্ছি আমরা সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো অনেকেই কী করে সেখানে যে অনেক নোংরা ফেলে দেয় যেন কোনো কিছু খেতে খেতে সেই প্যাকেটটা সেখানেই ফেলে দিলো কিন্তু সেটা করা উচিত নয় সেগুলো মাথায় রাখতে হবে তাদেরকে যে এগুলো কিন্তু একদমই করা উচিত নয় একদিকে ভালো পর্যটন পরিবহন সবটাই ভালো তো কিন্তু এইগুলোও মাথায় রাখতে হবে যে কোনো কিছুতেই যেন কোনো মানুষের ক্ষতি না হয় তো এইগুলো মানুষের মাথায় ভালোভাবে থাকতে হবে কারণ আমি ঘুরতে যাচ্ছি আমার ভালো লাগছে না ঘুরতে যাচ্ছি সেটা করলে তো শুধু হয় না তো আশেপাশের মানুষজনদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে যে তারা ভা যেন ভালো থাকে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তো এইগুলো হচ্ছে আমি চাই যেন যারা পরিবেশ রক্ষায় জড়িত থাকে যে দর্শকরা তারা যেন দেখুক যে সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকছে কি না